আমার মাতৃভাষা বাংলা আমি বাংলা ভাষায় শুদ্ধ বাংলা ভাষায় কথা বলি এবং আমার পরিবারও শুদ্ধ বাংলা ভাষায় কথা বলে এবং আমি যেখানে বসবাস করি তার আশপাশে অঞ্চলে সবাই শুদ্ধ বাংলা ভাষায় কথা বলে তাই জন্য আর প্রয়োজন হয় না উপভাষায় কথা বলা যেমন ধরুন উড়িষ্যা আসাম এগুলো উপভাষায় কথা বলে প্রয়োজন পড়ে না তাই জন্য কথা বলি না বা শিখি নি ভাষাটা